খেলাধুলা হচ্ছে আমার কাছে জীবন আমি সব থেকে বেশি ভালোবাসি ক্রিকেট ফুটবলও ভালোবাসি কিন্তু ক্রিকেটে আমি তো নিজে ক্যাপ্টেন আমি ক্রিকেট খুব বাইরে বাইরে খেলতে গেছি খেলতে যেও আমি অনেক জায়গায় অনেক ট্রফিও এনেছি ই সবাই আমাকে ভালো বলে বা ক্যাপ্টেনশিপের দিক থেকে আমি খুবই ভালো যে আমি ক্যাপ্টেনশিপের সব সময় আমি উইনার্স হই এবং আমি ফুটবলটাও খেলতে ভালোবাসি ফুটবলটা তো আর ম্যাচ খেলতে যাই না পাড়ার সব বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলি আর ফুটবলটা আমি গরমকালে খেলতে খুব একটা পছন্দ করি না এতো রোদে প্রচুর অসুবিধা হয় তো ফুটবল খেলতে গেলে আর হচ্চে আর ফুটবলটা বর্ষাকালে খেলতে আমি খুবই ভালোবাসি আর হচ্চে খাদ্য খাদ্য হচ্চে খেলাধুলার ক্ষেত্রে হালকা খাবার খেয়ে খেলাধুলাটা করাটাই বেটার বেশি খাবার খেলে পেটে চাপ পড়লে হয়তো বেশি ছুটতে পারবো না বেশি দৌড়াতে পারবো না আর ওষুধ তো লেগেই থাকে ধরুন পায়ের চোট হালকা করে চোট যদি লাগে তাহলে ভলিনি ভলিনি ব্যবহার করি নিয়মিত ব্যথার ওষুধ হালকা করে খাই আর ব্যায়াম বলতে খেলাধুলা মানেই তো ব্যায়াম ব্যাম না হলে খেলাধুলা কী করে হয় ছোটা দৌড়াও একটা ব্যায়াম ফুটবল খেললে অনেকটা রানিং করে ছুটতে হয় আর ক্রিকেটেও ছোটা দৌড়া আছে আমি তো বলার বলারকে তো একটু বেশি ছোটা দৌড়া করতে হয় না